হ্যাঁ লোকনাথ ট্রাভেলস থেকে কথা বলছেন হ্যাঁ নমস্কার দাদা আপনাদের ওখান থেকে গাড়ি রেন্টে দেওয়া হয় না হ্যাঁ দাদা আসলে আমরা একটা ছোট ট্রিপ প্ল্যান করছি তো সেখানে কেমন ভাড়া পড়বে সেই বিষয়ে কথা বলার জন্যে আপনাকে কল করেছিলাম হ্যাঁ দাদা আমরা ওই চারজন যেতে পারি অথবা চারজনের বেশিও যেতে পারি তো সেই ক্যাস কেমন ভাড়া পড়তে পারে সেটা জিজ্ঞাসা করার জন্যই কল করেছিলাম হ্যাঁ আচ্ছা চারজন গেলে কেমন ভাড়া পড়বে ছশো টাকা আচ্ছা আর চারজনের বেশি যদি যাই তাহলে কেমন খ খরচা পড়বে হাজার টাকা আচ্ছা আমরা দক্ষিণেশ্বর যাবো দাদা হ্যাঁ সামনের রবিবার ওই সকাল সাতটায় বেরোবো আচ্ছা হ্যাঁ ড্রাইভারের খাওয়ারের খরচা আমরা দিয়ে দেবো আচ্ছা আচ্ছা আচ্ছা তো দাদা অ্যাড্রেসটা কীভাবে পাঠাতে হবে সেটা আমাদেরকে বলে দিন আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি তাহলে আর পেমেন্টটা আপনাকে কীভাবে করতে হবে সেটা আপনি বলে দিন তাহলে অ্যাডভান্সটা আমি করে দেবো আর বাকিটা ঘুরে আসার পর আপনাকে পেমেন্ট করে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ রাখছি হ্যাঁ